হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ বলুন হ্যাঁ বলছি

হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি হ্যাঁ সেটা করা যেতে পারে অনলাইন ক্লাস করে সিলেবাসটা একটু এগিয়ে নিয়ে যেতে হবে তাহলে সেটা নিয়ে একটা প্যারেন্টস মিটিং করলে হয় না একটা প্যারেন্টস মিটিং ডেকে যে তারা রাজি হবে কি না অনলাইন ক্লাস করতে

হ্যাঁ হ্যাঁ না স্মার্টফোন সবার কাছেই মনে হয় আছে কারণ হোয়াটসঅ্যাপে তো অনেক কিছু পাঠানো হয় সবাই তো দেখে তাতে জানতে পারে সব কিছু হোয়াটসঅ্যাপে তো হোয়াটসঅ্যাপে তো সব কিছুই এখন দেওয়া হয় তাই স্মার্টফোন আমার মনে হয় সবার কাছেই আছে শুধু একটু মিটিং করে যে জান জানিয়ে দিতে হবে যে অনলাইন ক্লাসটা করতে ওঁরা রাজি হবেন কি না কারণ নাহলে সিলেবাসটা তো শেষ হবে না যদি প্যারেন্টসরা রাজি থাকে তাহলে

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই কোনো আচ্ছা ঠিক আছে তাহলে আমি সব গার্জেনদের আমি জানিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ করে হ্যাঁ হ্যাঁ দু হ্যাঁ দুটো গ্ৰুপ আছে হ্যাঁ দুটো গ্ৰুপে আমি জানিয়ে দিচ্ছি যে প্যারেন্টস মিটিং আছে এই শুক্রবার দিনে যাতে তারা সবাই আসে তা কটা থেকে টাইমটা কটা থেকে বলবো আটটা না নটা নটা থেকে তো ঠিক আছে